হ্যাঁ আমাদের টিপস বলতে এটাই যে আমাদের শহর এলাকার দিকে বাগান বলতে কিছুই হয় না

একটি আমার প্রিয় জায়গা আছে সেটা হলো ছাদ ঘরের সেই ছাদের উপর প্রত্যেকদিন কয়েকটি পাখি আসত সেই পাখিগুলোকে প্রত্যেকদিন খাবার দিতাম দিতে দিতে কয়েক দিন যেতে যেতে বেশ কয়েকটা পাখি আস্তে আস্তে নির্দিষ্ট একটা টাইমে যখন খাবার দিতাম আমার ছাদের উপরে তখন পাখিগুলো অল্প কিছু আসতে আসতে বেশি কিছু আসছে দেখলাম এবং এর জন্যে আমাদের এখানে ছাদের উপরে প্রত্যেকদিন খাবার দিতাম পাখিগুলোকে শীতকালে বের হয় শীতকালের সময় পাখিগুলো বেশিই আসে এখন বা আমাদের এদিকে বাগানের কোনো এ নেই ছাঁদটাই আমাদের কাছে প্রিয় আর এইখানে এরকম পাখি আসে এই পাখি ছাদে প্রত্যেকদিন খাাবার দেওয়ার কারণে বাড়ি থেকে গালাগালিও শুনেছি বকুনি খেয়েছি আমার অনেক বন্ধুবান্ধব কাছের বন্ধুবান্ধবরাও আসত এই পাখি দেখতে তো একদিন একটা পাখি আসল আমার এই ছাদে প্রত্যেকদিন আসতে আসতে একটা নতুন পাখি এসেছে তো পাখিটাকে তো আমি চিনি না তো আমার একটা কাছের বন্ধু পাখি সম্বন্ধে জানে তো ফোনে ছবি তুলে দেখলাম যে পাখিটা ওকে পাঠালাম ফটোটা তো বন্ধু দেখে বলছে যে এটা তো বাজ পাখি খুব সুন্দর এবং আমার বাড়িতে আমার বন্ধুরাও আসত পাখি দেখতে এসে মাঝে মাঝে থেকেও যেত বাড়িতে বকুনি খেতাম মায়ের কাছে যে এই পাখিগুলোকে প্রত্যেকদিন খাবার দেওয়া নিয়ে প্রচুর পরিমাণে পাখি আসত প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে যখন খাবার দিতাম পাখিগুলো প্রত্যেকদিন ছাদে এসে বসত তারা খাবার খেত পরপর যত দিন গেল তত পো পাখি বেশি আসা শুরু হলো তো যত তাড়াতাড়ি পাখি বেশি আসছে দেখে বন্ধুবান্ধব মাঝে মাঝে এসে পাখি দেখতে দেখতে বাড়িতে থেকেও যেত শুধু এই পাখি দেখার জন্য আর আমাদের শহরের দিকে শীতকালের দিকে বেশিরভাগই পাখি দেখা যায়

এইটাই আমার কাছে টিপস আর আপাতত কিছু টিপস নেই